আমার এখানে প্রায় সব সমময়ই বিদ্যুৎ থাকে এবং খুব কমই যায় বিদ্যুৎ এবার বিদ্যুৎ যখন যায় তখন ওইরকম পাঁচ দশ মিনিটের জন্য যায় আর প্রায়ই সারাক্ষণই থাকে সারাদিন রাত প্রায়ই থাকে আর সেরকম বিচ্ছিন্ন আমাদের এখানে হয় না এবার তোমার এখানে যখন আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় যখন খুব গরমকাল যখন গ্রীষ্মকাল ওই গ্রীষ্মকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে খুবই মানে সমস্যা তো হয় আর কি কারণ অত গরমে যখন ফ্যান বন্ধ হয় তখন তো একদম খুবই সমস্যা হয় আর খুবই গরম লাগে তখন প্রখর রোদ থাকে প্রখর গরম পড়ে আর খুবই কষ্ট হয় তখন যখন গরমকালে বিদ্যুৎ চলে যায় আর শীতকালে তো কোনো ব্যাপার না এখন তো শীতকাল আর শীতকালে কারেন্টের কোনো মানে বিদ্যুতের দরকার বলতে শুধু আলো জ্বালানো আলো জ্বালানোর জন্যও দরকার হয় আর এমনি কাজ বাজের জন্য কিন্তু ফ্যান ট্যান তো অত লাগে না ঠান্ডায় ওই জন্য সেরকম কিছু হয় না আর কি মানে সমস্যার আর এমনি কারেন্ট সেরকম যায়ও না কারেন্টের পরিষেবা ভালো মোটামুটি আমাদের এদিকে মোটামুটি সারাদিনই কারেন্ট থাকে খুবই কম যায় আর

আর কোনো ব্যাপার নাই এমনি কোন খুবই ভালো কারেন্টের পরিষেবা